দেখুন শ্যুটিং আর ফটোগ্রাফি যেরম পুরোপুরি দুটি আলাদা ফটোগ্রাফি যেমনি আমি কোথাও যেভাবে দাঁড়াই না কেন সেভাবেই ছবিটা কিন্তু তোলা হবে আর সেটা যেখানেই হোক না কেন যখন হোক না কেন আর যেটা শু ফিল্ম ক্যামেরা দিয়ে যেটা শ্যুটিং করা বলছেন যে সেটা হচ্ছে আপনি যদি ধরুন ক ক যে কোনো জায়গায় হয়তো একটা পঁচিশের মতো জায়গায় সেখানে তিরিশ সেকেন্ড কি চল্লিশ সেকেন্ড কি পঞ্চাশ সেকেন্ড কি দে এক মিনিট কি দেড় মিনিট যেটাই হোক না কেন সেই সময়টা ধরেই কিন্তু আপনাকে সেইভাবে অভিনয় করে গিয়ে সেই শ্যুটিংটা করতে হবে তো ফটোশ্যুট আর আর শ্যুটিং এই দুটোই হচ্ছে পার্থক্য